অবশ্যই আমি ভ্রমণের জন্য সমুদ্র পর্বত মন্দির প্রভৃতি জায়গা যেতে পছন্দ করি কিন্তু সব থেকে যেখানে যেতে গেলে আমার মন শান্তি এবং মন ভালো থাকে সেটা হলো মন্দির বা ধর্মীয় স্থান সেখানে আমার যেতে খুবই ভালো লাগে কারণ সেখানে গেলে আমার যেন মনে হয় আমি কোনো মন্দিরের সামনে বসে থাকলে আমার যেন আত্মা যেন এক অন্য রকম অনুভূতি তৈরি হয় আমার সমস্ত দুঃখ কষ্ট যাই আমি নিয়ে যাই না কেন সেখানে গেলে যেন অদ্ভুত শান্তিতে থাকি তাই আমার ভ্রমণের জন্য যদি বলা হয় তালে অবশ্যই আমি ধর্মীয় স্থানকেই বলবো বা মন্দিরকেই বলবো যেখানে আমার যেতে ভালো লাগে